বাঙালির বিয়ে মানেই সংস্কৃতিতে ভরা সংস্কৃতিতে পরিপূর্ণ একটা অনুষ্ঠান সেখানে খাওয়া দাওয়ার মধ্যে থাকে যেমন বাঙালিয়ানা তেমনি সাজসজ্জার মধ্যে থাকে সাবেকি ব্যাপার স্যাপার বেনারসি শাড়ি ছেলেদের ধুতি পাঞ্জাবি মাথায় মুকুট মাথায় টোপর খাবারে খাসির মাংস মাছ ভাত পোলাও মিষ্টি এছাড়া হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুশীলন অর্থাৎ নাচ গান আড্ডা গল্প একসাথে মজা করা আর থাকে অসংখ্য আচার অনুষ্ঠান যেগুলো বাড়ির বড়োরা আমাদেরকে শিখিয়ে এসেছে এবং আমরা আমাদের পরবর্তী প্রজন্মে সেগুলোকে বিস্তারিত করতে চলেছি